বাংলা ভাষা জনগণ যেভাবে পরিচয় ও আত্মীয়তা অনুভূতি প্রকাশ করেছে যেমন ধরুন আমরা এক জায়গায় বড়ো হয়েছি মা বাবা বলে ডেকে এসেছি আবার অন্যের বাড়িতে এসে আমার স্বামীর মা বাবা কে মা বাবা বলছি কোন আত্মীয়তার বাড়িতে গেছি সেখানে গিয়ে মামা মাসি কাকা কাকিমা এইসব বলে তাদেরকে সম্বোধন করছি দাদা ভাই বোন এইভাবেই আমাদের আত্মীয়তা অনুভূতি প্রকাশ পায়